আমি ভ্রমণে যেতে খুব পছন্দ করি সেটা হচ্ছে খুব সমুদ্র সমুদ্রে যেতে খুব ভালো লাগে যেমন আমাদের সামনা সামনি সমুদ্র আছে ওই দীঘা আর পুরী দীঘাতে খুব সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে খুব ভালো লাগে এই সমুদ্রতে সান করতে খুব ভালো লাগে যখন ঢেউ আসে তখন গায়ের উপর দিকে চলে যায় তখন প্রায় এক তাল গাছ উপর দিকে যায় পাড়ে বসে থাকলেও তখন এসে জামাকাপড় ভিজিয়ে দেয় ও ওগুলো মনোরম জিনিস খুব দেখতে খুব ভালো লাগে আর পুরীতেও সেই একই জিনিস দেব দেবীর মন্দির আছে প্রচুর ওই মন্দিরগুলোও ভালো লাগে এবং মন্দিরে পুজো দেওয়া হয় এবং তারপর ওই সমুদ্রতে ঢে দেখা হয় পাড়ে বসে থাকা হয় ওই সমুদ্রের জলে স্নান করা হয় এবং আত্মীয়দের বাড়ি যেতেও খুব পছন্দ করি কারণ আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ থাকলে একটা সম্পর্ক ভালো থাকে তাদের সঙ্গে সেই দেখা সাক্ষাৎ হয় গল্প হয় অনেক দিন অনেক দিন পর আত্মীয় স্বজনের বাড়ি খুব খুব ভালো লাগে